স্বাস্থ্যসেবা পরিষেবার জন্য দীর্ঘ অপেক্ষা অপেক্ষার সময়ের সমস্যার সমাধান রাষ্ট্র যেভাবে করছে সেগুলি হল ভারতে এবার স্বাস্থ্যক্ষেত্র নাগরিকদের জন্য একটি নতুন পরিচয় পত্র তৈরি হয়েছে যার মধ্যে তার মধ্যে আছে দেশবাসীর স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি কীভাবে এই ডিজিটাল হেলথ কাজ করবে রেজিস্ট্রেশান কী কী প্রয়োজন আপনি বা কী কী সুবিধা পাবেন সেই সব সব তথ্য এখান থেক এখান থেকে জানা যাবে স্বাস্থ্যক্ষেত্রেও ডিজিটাল রেকর্ডের ব্যবস্থা নিলে নিয়ে এলো ভারত নিয়ে এসছে ভারত গত নিয়ে এসেছে ভারত সেই জন্য আয়ুস্মান ভারত ডিজিটাল মিশনের ঘোষণা করেন প্রধান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সব নাগরিকদের একটি ডিজিটাল হেলথ কার্ড দেওয়া হয়েছে কেন্দ্র থেকে আর সেই কার্ডে আছে ডিজিটাল হেলথ আইডি সেখানে সেখানে সেখানে চিকিৎসা সম্পর্কিত সব রকমই তথ্য ডিজিটালেই সংরক্ষিত থাকবে হেলথ এক কথায় সব নাগরিকদের পৃথক পৃথক অনলাইন হেলথ অ্যাকাউন্টই হল ডিজিটাল হেলথ আইডি চোদ্দো ডিজিটের মাধ্যমে সব নাগরিকদের স্বাস্থ্য সংকান্ত যাবতীয় যাবতীয় তথ্য সেইখানে থাকবে এবং কোনো সময়ে এই চোদ্দো ডিজিট নম্বরের মাধ্যমে যে কোনো ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সব তথ্য সেখান থেকে জেনে নেওয়া যাবে স্বাস্থ্যের স্বাস্থ্যের ইতিহাস ট্র্যাক করার জন্য যে ডিজিটাল আইডি নিয়ে এসেছে নিয়ে এসেছে কেন্দ্র কোনো মানুষই কী কী রোগ হয়েছে কোন কোন ওষুধ খেয়েছেন স্বাস্থ্য স্বাস্থ্যের সব কিছু ভালো রাখার ভালো রাখার জন্য সব ওই কার সব ওই কার্ডে সব তথ্য দেওয়া থাকবে চোদ্দো ডিজিটের হেলথ আই ডির ব্যবহার করে তিনি সব চিকিৎসা চিকিৎসার সমাধানও করতে পারবে এবং সব তথ্যও সেখানে দেওয়াও থাকে